ভারতের রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর সম্পর্কে আমি যা জানি তা হল এবং আর মনে করি সেগুলি হল আমাদের এখানে ভারতে রাজনৈতিক যেমন আছে তৃণমূল কংগ্রেস সিপিএম পার্টি আছে তারপর বিজেপি পার্টি আছে এরকম নানা ধরনের রাজনৈতিক রাজনীতি আছে কিন্তু এবারে আমার যেটি ভালো লাগে সেটি হল আমাগআর বিজেপি পার্টি ভালো লাগে কিন্তু বিজেপি পার্টির নেতা সে হচ্ছে নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী তাকে এবং সে বিজেপি পার্টির নেতা তার সাথে আমার দেখা করার খুবই ইচ্ছে আছে এবং তার সাথে দেখা করার পর আমি একটি তাকে কোশ্চেনই বা প্রশ্ন করতে চাই যে আপনি একটু এবং অনুরোধ করে তাকে বলতে চাই একটু দেশের প্রতি মানে আমাদের ভারতের প্রতি একটু যেন ভালোভাবে দেখেন এবং ভালোভাবে খেয়াল রাখেন ভালোভাবে কারো অসুবিধা হলে সে অসুবিধাটা যেন তাড়াতাড়ি মিটিয়ে দেয় এবং কারো সমস্যা হলে সে সমস্যার সমাধান যেন খুব শীঘ্রই করে ফেলে যাতে না আমাদের ভারতে কোনো মানুষ না খেয়ে না দেয়ে এরকম না মারা যায় যাতে সবারই যাদের যাদের সমস্যা আছে তার সমাধান যেন খুব শীঘ্রই করে এটি আমি অনুরোধ করবো নরেন্দ্র মোদির কাছে